স্কুল থেকে আমাদের এক বছর নিয়ে যাওয়া হয়েছিলো কলকাতার বোটানিকাল গার্ডেন এবং সাইন্স সিটি বোটানিকাল গার্ডেনে গিয়ে আমাদের বিশেষ অনুভূতি লাগে বহু পুরানো পুরানো বছরের গাছ একটা বট গাছ যার এতো ঝুড়ি নেমেছে কোনো মানুষেরই জানা নেই কোনটা আসল কান্ড ঝুড়িগুলো এতো মোটা হয়ে গেছে মানে বোঝাই যায় না কোনটা আসল গাছ কোনটা ঝুড়ির গাছ এছাড়া আরও নতুন নতুন এমন এমন গাছ দেখেছি যেগুলো এর আগে আমাদের চোখে পড়ে নি এই গার্ডেনের একটা বিশেষ অভিজ্ঞতা রয়েছে এরপর আমরা ওখান থেকে গিয়েছিলাম সায়েন্স সিটি সায়েন্স সিটিতে স্পেস থিয়েটার যেখানে আকাশের চাঁদ সূর্য তারা তাদের গতিবিধি নিয়ে সিনেমার মাধ্যমে বিশেষভাবে দেখানো বা রকেটে চড়লে যে বিশেষ অনুভূতি হয় বিজ্ঞান সেটা খেলার আঁকারে এতো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যেটা ছাত্রদের পক্ষে বিশেষ অনুভূতি হয়েছে এছাড়া ওখানের স্পিড বোট কিছু ধো দোলনা বা রোপওয়ে তারের মাধ্যমে ওপর দিয়ে যাওয়া এই সব ঘোরার বিশেষ স্মৃতি রয়েছে যেটা ভোলার নয় এবং চিরস্মৃতি হয়ে থাকবে ধন্যবাদ স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ছোটোবেলায় স্কুল জীবনে এতো সুন্দর বিশেষ জায়গা ঘোরানোর জন্য